আমি শিশুদের বাংলা ভাষা শেখানো সমর্থন করছি কারণ শিশুরা বাংলা ভাষাতে কথা বলবে আর বাংলা আমাদের মাতৃভাষা আমরা নিজের মায়ের ভাষা শিখব না নিজের দেশের ভাষা শিখব না এটা তো কখনও হতে পারেনা তাই আমি বাংলা ভাষা সবাইকে শিখতে বলছি প্রতিটি শিশুকেই বাংলা ভাষা শেখানো উচিত নিজের ভাষা আর বাংলা ভাষা যদি শুদ্ধভাবে বলা যায় বাংলা ভাষা শুনতে কত মধুর লাগে এখন অনেক রকম ভাষাই প্রচলন হচ্ছে যেমন হিন্দি ইংরেজি কিন্তু বাংলা ভাষার মত ভাষা পাওয়া যাবেনা সূত্রভাবে বললে বাংলা ভাষাতে আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে কথা বলবে এবং আগামী প্রজন্ম এই বাংলা ভাষা খুব নিঁখুতভাবে শিখবে এটাই আমি ভাবি তাই প্রতিটি শিশুকে ঘরে ঘরে প্রতিটি সদস্য শুদ্ধ বাংলা ভাষা শেখানোর চেষ্টা করুন এবং আমিও আমার শিশুটিকে বাংলা ভাষা শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করি সবসময়